হ্যালো এটা স্বাদবাহার রেস্টুরেন্ট তো আমি শম্পা প্রামাণিক বলছি এখান থেকে আমি খাবারের অর্ডার করেছিলাম দু প্লেট বিরিয়ানি আর এক প্লেট চিকেন কষা কিন্তু সে খাবারটা আজ রাত্রি আটটার সময় আমার ডেলিভারি হওয়ার কথা ছিল আমার ওই খাবারটা লাগবে না আমি ওটা ক্যান্সেল করবো